এই অঞ্চলে রান্না করা হয় এমন কিছু ঐতিহ্যবাহী খাবার হলো যেমন হচ্ছে লাউয়ের ডাল চিংড়ি আলু পোস্ত বা পটলের পোস্ত ধোকার ডালনা এছাড়াও লাউ ডাঁটা দিয়ে পোস্ত কুমড়ো ডাঁটা দিয়ে পোস্ত আলু চোখা ডালেরও অনেক রকমের রেসিপি হয় এছাড়াও বিভিন্ন ধরণের শাক দিয়ে বিভিন্ন ধরণের পদ তৈরি হয় এছাড়াও অন্যান্য সবজি দিয়েও বিভিন্ন ধরণের পদ তৈরি হয় এখানে এগুলো খুবই ঐতিহ্যবাহী খাবার